আমার এলাকায় প্রাকৃতিক সম্পদ বলতে নানা ধরনের চাষি পরিবার বা কৃষক পরিবারের যে গোবর সার থাকে সেই গোবর সারকে গ্যাস হিসাবে ব্যবহার করে তারা নিজেদের রুজি রোজগার চালায় আর তার সাথে তারা নানা ধরনের কুটির শিল্প কাজ করে সেই কুটির শিল্প কাজকে ব্যবসা হিসাবে নেয় সেই ক্রিয়াকলাপের মাধ্যমে তারা কাজ করে আর নানা ধরনের মানুষ আছে তারা তাদের প্রাকৃতিক সম্পদ বলতে বনজ সম্পদগুলোকেও ব্যবহার করে তারা নানা কাজ করে কিছু কিছু মানুষ আছে বনে মধু সংগ্রহ করে সংসার চালায় বনের কাঠ সংগ্রহ করে পেট চালায় এইভাবেই তারা তাদের নিজেদের জীবনধারণ করে আর কিছু কিছু মানুষ আছে তারা ব্যবসার মধ্য দিয়ে তাদের রোজগারের পথ বেছে নিয়েছে এইভাবেই তাদের জীবনধারণ চালায় ও সংসারে উন্নতি ফিরিয়ে আনে অনেক ধরনেরই অনেক মানুষ আছে তারা অনেকেই নানা ধরনের ব্যবসায়িক কাজের সঙ্গে যুক্ত থাকে